আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় অর্থাৎ আমাদের কাছাকাছি কয়েকটি পর্যটন কেন্দ্র হলো সুন্দরবন বকখালি হেনরি আইল্যাণ্ড মৌসুনী আইল্যাণ্ড এছাড়াও আরও অনেক জায়গা আছে বকখালিতে যেতে গেলে যাওয়ার খরচ যে যার রাস্তা অনুযায়ী পড়বে তাছাড়া ওখানে থাকতে গেলে কেউ যদি সমুদ্রের কাছে থাকে সমুদ্রের ভিউ পাওয়ার জন্যে তো তাহলে সেই অনুযায়ী ঘরের ভাড়া একটু বেশিই পাবে আবার ঘরের মধ্যে এসি নন এসির ব্যাপারটাও আছে কেউ যদি সমুদ্র থেকে একটু দূরে থাকে তাহলেও তার খরচ একটু কম পড়তে পারে ঘর ভাড়া তিনশো থেকে দুহাজার পর্যন্ত যে যেমন নিতে পারে সেখানে খাবার ব্যবস্থাও আছে খাবারের দাম ওখানে একটু বেশিই পড়ে পঞ্চাশ টাকার সবজি ভাত থেকে শুরু করে এখন দুশো টাকার মাংস ভাত পর্যন্ত সেখানে পাওয়া যায় এছাড়াও ওখানে রয়েছে সন্ধে হলে নাচ গান যাত্রার ব্যবস্থা সেখানে একশো টাকা কিংবা দেড়শো টাকার টিকিট কেটে নাচ গানের নাচ গান দেখতে যাওয়া হয় বকখালির পাশে রয়েছে মৌসুনিী আইল্যাণ্ড পাশে বলতে একটু দূরে মৌসুনী আইল্যাণ্ডেও থাকার ব্যবস্থা আছে খাওয়ার ব্যবস্থা আছে ওখানে ছোট ছোট তাঁবু আছে সেই তাঁবুতে পার হেড বারোশো টাকা করে এক রাত্রের জন্যে নেওয়া হয় এছাড়াও যে ঘরগুলো আছে সেখানে আবার একটু বেশি দেড় হাজার দু হাজার থেকে শুরু করা খাবারগুলোও সেখানে একটু দাম নেয়